আমাদের রাজ্যের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ প্রচারে বাংলা ভাষার ভূমিকা অপরিসীম পথমেই বলি আমাদের মাতৃভাষা বাংলা এই ভাষার জন্য আমরা গর্বিত এই ভাষাকে ধরে নিয়ে আমরা আমাদের নিজেদের ভাবপ্রকাশ নিজেদের ভাবের বিনিময় করি সেহেতু এই ভাষাকে কখনো আমরা ত্যাগ করতে পারবনা আর সমৃদ্ধি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বাংলা ভাষার ভূমিকা অপরিসীম যেমন আমাদের যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি আজ উনিশ সাতচল্লিশ সালের আগে তখন এই বাংলা ভাষাকে ধরে নিয়েই কবি কাজী নজরুল ইসলাম বা আমাদের দেশের যে বিদ্রোহী কবিরা তারা এই বাংলা ভাষাকে ধরে নিয়ে এই বাংলা ভাষায় কবিতা লিখে বা এই বাংলা ভাষায় অনেক গান লিখেছিলেন যেগুলো ইংরেজিদের গুলিরও বিপরীতে খুব সুন্দরভাবে তাদেরকে আঘাত করেছিল এই দেশ ছাড়ার জন্য এইজন্য আমরা বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসি কবি নজরুল ইসলাম যেমন গান লিখে বিদ্রোহী গান অনেক কিছু লিখেছিল তারপরে আমাদের ভাব বিনিময় প্রকাশের জন্য বাংলা ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ছোটো যখন থেকে বড়ো হচ্ছি আস্তে আস্তে তখন থেকে আমরা এই বাংলা ভাষাকে আঁকড়ে ধরেই বড়ো হচ্ছি আমাদের সমস্ত কিছু ভাব বিনিময় প্রকাশ সমস্ত কিছু এই বাংলা ভাষাকে ধরে নিয়ে এইজন্য বাংলা ভাষাকে আমরা খুব ভালোবাসি আর সমস্ত সমৃদ্ধি সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে বাংলা ভাষার গুরুত্বপূর্ণ অপরিসীম যেমন সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য আমাদের বাংলা ভাষার গান সংস্কৃতি বলতে আমাদের বাংলা ভাষার গান কবিতা এই সব জিনিসগুলোর একটা আলাদা রকম মানে যেটা আমাদের সংস্কৃতিকে খুব সুন্দরভাবে ধরে রেখেছে